আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ এলাকার বাসিন্দা দক্ষিণ চব্বিশ এলাকার বাসিন্দার মধ্যে একটি এলাকা রয়েছে সেখানেও এলকাটার নাম হল সুন্দরবন এলাকা যেখানে সাধারণত বিভিন্ন ধরনের স্কুল আছে কিন্তু স্কুলে বিদ্যালয়গুলি আছে সেগুলো খুবই নিম্নমানের মানে এত দূরে দূরে অবস্থিত নদীর এপার থেকে ওপার তাদের না দূরবর্তী এরম হয়ে গিয়েছে তারা বসবাস মানে স্কুল যেতে পারে না তাদের যাওয়াটা খুবই অসুবিধাজনক হয়ে থাকে তারা যে যাওয়া মানে রাস্তাঘাট এতটাই পরিমাণ নিম্নমানের মানে রাস্তাঘাট নেই বলতে সাধারণত নদীপথে যাতায়াত করতে হয় নৌকার মাধ্যমে সে যাতায়াত করতে হয় তাদের ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায় প্লাস স্কুল যেতে পারে না এবং স্কুলের শিক্ষাব্যবস্থাও তেমনটাও উন্নত নয় সেখানে শিক্ষকের কম শিক্ষক বেশি নেই তা না থাকার কারণে স্কুলে সঠিক ক্লাসরুম না থাকার কারণে সঠিক মানে শিক্ষার যে সরঞ্জাম দরকার সেইগুলো না থাকার কারণে শিক্ষা কিন্তু ঠিক পরিমাণ পরিচালনা করা যায় না এবং সেখানকার বিদ্যালয়গুলি এতটাই দূরবর্তী প্রায় এক একেকটা বিদ্যালয় প্রায় দশ কিলোমিটার থেকে শুরু করে পঁচিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত দূরে দূরে অবস্থিত যার কারণে শিক্ষা কি শিক্ষার্থীরা সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে না সেখানে শিক্ষক খুবই নিম্নমানের সেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে এছাড়াও আমাদের এলাকার এইখানকার যে আছে নর্মাল যে বলতে গেলে যে সুভাষগ্রাম এলাকায় এই দক্ষিণ চব্বিশ পরগনা একটি মানে নর্মাল এলাকা সেখানকার শিক্ষাব্যবস্থা ঠিকই উন্নত কিন্তু সুন্দরবন এলাকা দিয়ে গেলে নদীমাতৃক যে অঞ্চলগুলি গেলে সেগুলি মানে এতটা অত্যন্ত মানে খারাপ এলাকা যেখানে শিক্ষাব্যবস্থা খুবই নিম্নমানের